বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে প্রযুক্তির উন্নতি বেশ চরম শিখরে গিয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির বিভিন্ন উন্নতির ফলে বিভিন্ন অনলাইন কাজ শুরু হয়েছে স্মার্টফোন তৈরি হওয়ার পর ডিজিটাল পেমেন্টের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা হয় আমিও বর্তমান সময়ে অনলাইন পেমেন্টে খুবই বিশ্বাসী এবং সময় এবং যাতায়াতের জন্য আমি অনলাইন পেমেন্টটার উপর খুবই ভরসা করি আমার নির্দিষ্ট অ্যাপগুলি রয়েছে অনলাইন পেমেন্টের যেমন ফোনপে গুগুল পে আমি খুব ভালো মতোই ব্যবহার করি এই ফোনপে গুগুল পে ব্যবহার করে আমার আজ পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা হয়নি কারণ আমি এখানে নিরাপত্তা পেয়েছি আমার কোনো রকম কোনো মনে হয়নি যে এখান থেকে কোনো স্ক্যাম হতে পারে ভালো মানে আমি এখানে ভালো রিচার্জের উপায় পেয়েছি অনেক ক্যাশব্যাক পেয়েছি যেইগুলো আমার খুবই উপকার দিয়েছে কোনো রকম অসুবিধা হয়নি এই অ্যাপগুলি আমার ব্যবহার করতে আমি পরবর্তী ক্ষেত্রে কাউকে বলতেই পারি এই অ্যাপগুলি নির্ভরযোগ্য এবং নিরাপদ কিন্তু এই সব সময়ই এই অ্যাপ যে নিরাপদ হবে তারও কোনো ব্যাপার নেই নিজেকেই খেয়াল রেখে এই অ্যাপগুলি ব্যবহার করতে হবে যাতে কোনো দুর্ঘটনা বা কোনো রকম স্ক্যামের মুখোমুখি না পড়তে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে যারা এই বিষয়ে জানা কম বা যাদের এই সম্পর্কিত জ্ঞান কম তারা এই দিক থেকে পিছিয়ে আসতে পারে